দৌড়ানো বা জগিং ইত্যাদি ছোটো ছোটো অনেকগুলি কাজ রয়েছে যা আমাদের শরীরকে সুস্থতা রাখতে বজায় রাখতে সাহায্য করে এ সমস্ত কাজের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে প্রতিনিয়ত আমি সকালবেলা উঠেই দৌড়ানো শুরু করি দৌড়ানো শুরু করার সময় হচ্ছে আমার ঠিক সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমি প্রতিনিয়ত চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়াই যার জন্য আমার শরীরের ওজন আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং দৌড়ানোর পরে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলো বা ব্যায়াম করে থাকি কখনো কখনো ফুটবল বা ক্রিকেট আমরা খেলে থাকি যার ফলে ফুটবল খেলার কারণে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে এবং আমাদের শরীর সুস্থ থাকে প্রত্যেকটি অঙ্গই সুস্থ থাকে যেহেতু প্রত্যেকটি অঙ্গ প্রতিনিয়ত সঞ্চালন ঘটছে শরীরের মধ্যে অলসতা ভাবটা থাকে না আমরা শরীরের মধ্যে একটা অদ্ভুত শক অদ্ভুত শক্তি অনুভব করতে পারি আমরা আমাদের শরীরের সুস্থটাকে অনুভব করতে পারি তাছাড়া যে সমস্ত আরও অন্যান্য কাজগুলি করি ব্যায়াম করা আমরা ছুটে আসার পরে সাধারণত পুল আপ দিয়ে থাকি যার ফলে আমাদের হাতের পেশিগুলির ব্যায়াম হয় হাতের পেশিগুলি বাড়তে থাকে তাছাড়া আমাদের কয়েকটি ডাম্বেল রয়েছে সে ডাম্বেলগুলি দ্বারা আমরা ব্যায়াম করে থাকি যার ফলে আমাদের হাতের পেশি বহুল হতে থাকে এবং আমাদের হাতের পেশিগুলির শক্তি অনেকটাই বেড়ে যায় এবং পুল আপ করার পরের পরেই আমরা পুশ আপ করে থাকি পুশ আপ করার ফলে আমাদের যে ছাতি রয়েছে ছাতির দৈর্ঘ্যতা বৃদ্ধি পায় এবং আমাদের শরীর দেখতে অনেকটাই ফিটনেস লাগে এবং আমরাও নিজেদেরকে ফিট বলে অনুভব করতে পারি আমাদের পেটের ভাঁজ নিয়ন্ত্রণে থাকে ভুঁড়ি বেরিয়ে আসে না তাছাড়া আমরা আরও যে সমস্ত কাজগুলি করে থাকি সেগুলি হচ্ছে বাটারফ্লাই পুশ বাটার ফ্লাই পুশ ব্যায়াম করার ফলে আমাদের শরীরে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুটি বৃদ্ধি পেয়ে থাকে যার ফলে আমাদের শরীরের হরমোন নিয়ন্ত্রণে থাকে এবং যার ফলে আমরা শরীরকে আমরা অনেকটাই সুস্থতা অনুভব করতে পারি আমরা শরীরের মধ্যে দুর্বলতা অনুভব করতে পারি না আমাদের শরীর সব সময় শক্তিধারী বলে মনে করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়তই এই সমস্ত ব্যায়ামগুলি এবং জগিং করে থাকি নিজের শরীরকে সুস্থতা বজায় রাখার জন্য